আমি নতুন ব্যবসা সম্পর্কযুক্ত আনুষ্ঠিনকতাগুলো বর্ণনা দিতে অবশ্যই পারি যে অনুষ্ঠানগুলি আমাদের হয়ে থাকে নতুন ব্যবসা শুরুর সময়ে সেগুলি সাধারণত আশেপাশের যে আমাদের সমস্ত প্রতিবেশীগুলি থাকে এবং যেখানের বাজারে আমি নতুন ব্যবসাটি শুরু করবো সেখানে আশেপাশে যে সমস্ত দোকানিরা থাকে যে সমস্ত ব্যবসাদারিরা থাকেন সেই ব্যবসাদারদেরকে আমন্ত্রণ করে খাওন দাওন করানো হয় তাছাড়া যে সমস্ত খরিদ্দারগুলি প্রথম দিন আসেন তাদের সকলকে মিষ্টিমুখ করানো হয় এইভাবে নানা ধরনের অনুষ্ঠান করা হয় কখনও কখনও হরিনাম করানো হয় নতুন দোকানের সূচনা করার দিনে নতুন ব্যবসা শুরু করার সময়ে আমরা আরো অন্যান্য ধরণের অনুষ্ঠান করে থাকি যেমন নতুন নতুন নিত্যনতুন প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসপত্রের ওপর আমরা অনেক পরিমাণ ছাড় দিয়ে থাকি তাছাড়া নতুন ব্যবসা শুরু করার জন্য একটি বড়ো মূলধনের প্রয়োজন অবশ্যই কারণ মূলধন ছাড়া ব্যবসায় নামা সম্ভব নয় কোনও একটি ব্যবসা শুরু করতে গেলে আমাকে যে মূলধন প্রয়োগ করে যে বিষয়ে আমি ব্যবসা করবো সেই জিনিসপত্র যেয়ে আমাকে কিনে আনতে হয় সেইগুলি কিনে রাখার পরে সেইগুলি পরে আমি তা বিক্রি করতে পারি তাই যে কোনও ব্যবসা করার জন্য অবশ্যই অবশ্যই মূলধনের প্রয়োজন হয়ে থাকে